এখন পোলট্রি তো হিন্দু মুসলিম সবাই খাচ্ছে তাই জন্য দামটা বেশি বেশি হয়ে যাচ্ছে পোলট্রি হচ্ছে গিয়ে সবাই মানে খেতেও ভালোবাসে তাই জন্য পোলট্রির দামটা বাড়িয়ে দিচ্ছে পোলট্রি মুসলিম হিন্দু মানে যে কোনো জাতীয় মানুষ বলো সবাই এখন পোলট্রি খেতে ভালোবাসে তার জন্য দামটা বাড়িয়ে